আমরা মূলত চাষাভুষো মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আমরা চাষবাসের সাথেই যুক্ত থাকি এবং ওই সমস্ত চাষবাসের যে সমস্ত ফসল আবাদি হয় সেই সমস্তগুলো বেশি পরিমাণে আমরা লাগিয়ে থাকি সেই সমস্ত গাছপালা এই যেমন সিজনাল সবজি যে সমস্তগুলো হয় হ্যাঁ সিজনাল সবজি মধ্যে হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় যেমন ঝিঙে থাকে লাউ থাকে মুলো থাকে ওল কপি থাকে ফুল কপি থাকে হ্যাঁ টমেটো থাকে হ্যাঁ এই সমস্তগুলো থাকে শিম থাকে হ্যাঁ এই সমস্তগুলো পেঁয়াজ থাকে লংকা থাকে এই সমস্ত সিজনাল সবজি আমরা যেরকম চাষ করি সেরকম মাঠের ধানও চাষ করা হয় বর্ষার সিজনটা আমাদের এখানে ধান চাষ করা হয় পুঁই শাক একটি লতা যেটা আমরা চাষ করে থাকি লাউ শাক হ্যাঁ বিভিন্ন ধরনের কলমি শাক পালং শাক পুঁই শাক এই সমস্ত গুল্ম জাতীয় উদ্ভিদ যেগুলো সবজি হিসেবে মানুষ খায় সেগুলো লাগিয়ে থাকি এছাড়াও বিভিন্ন ফুল গাছ থাকে তো ফুল গাছ তো অবশ্যই থাকে ফুল গাছ বাড়ির শখের বশে আমরা লাগাই হ্যাঁ টবে টবে ফুল গাছ লাগাই বিভিন্ন গাছ যেমন অ্যাডেনিয়াম আছে গোলাপ গাছ আছে কসমস গাছ আছে চন্দ্রমল্লিকা ফুল আছে হ্যাঁ যেটা আমার খুবই প্রিয় ফুল এই সমস্ত ফুল যেগুলো সহজলভ্য আমাদের এখানে এগুলো আমরা মোটামুটি লাগানোর চেষ্টা করি এছাড়াও কাণ্ডযুক্ত গাছ বিভিন্ন রকম গাছ বাড়িতেই লাগানো হয় যেমন ইউক্যালিপটাস গাছ শিরীষ ফুল গাছ হ্যাঁ অস্ট্রেলিয়ান সেগুন সোনাঝুরি গাছ পরশ পিপুল গাছ এই সমস্ত গাছ আমাদের বাড়িতে নারকেল গাছ সুপারি গাছ এই সমস্ত গাছ আমরা লাগাই হ্যাঁ পরিপালন করি পরিচর্যা করি অনেকটাই বড় হয়েছে কিছু কিছু গাছ